আঁকা মানুষের জন্য থেরাপিউটিক বা উপকারী হয়ে অবশ্যই হতে পারে কারণ অনেক মানুষ যারা আছে যারা কথা বলতে পারে না তারা এই আঁকার মাধ্যমেই তাদের মনের ভাষা আমাদের বোঝায় একজন ব্যক্তি হিসাবে শিল্পী হয়ে আমি এটুকুই বুঝতে পেরেছি যে অনেক মানে জীবনের অনেক শৃঙ্খলা বা সৃজনশীলতা কল্পনা এগুলি ফুটিয়ে তোলা ফুটিয়ে তোলা হয় এই আঁকার মাধ্যমেই অন্তত আমি এগুলো বুঝতে পেরেছি এইগুলির দ্বারাই মানুষকে অনেক ডিসিপ্লিন তৈরি করে আঁকা বা ড্রয়িং একজন শিল্পী হিসেবে আমার মনে হয় আঁকা মানুষের মনে যে কল্পনা থাকে সেগুলি খাতায় ফুটিয়ে তুলতে সাহায্য করে এবং আমি যা প্রথমে যে বললাম অনেক মানুষ আমাদের পৃথিবীতে আছে যারা বলতে পারে না কথা বলতে পারে না শুনতে পারে না তারা এই আঁকার মাধ্যমেই তাদের মনের ভাষা প্রকাশ করার চেষ্টা করে এবং তারা একসময় অনেক বড় শিল্পীও হয়ে ওঠে এই অঙ্কনের মাধ্যমে এবং শৃঙ্খলা সাংগঠনিক দক্ষতা কল্পনা সৃজনশীলতা ইত্যাদি এই আঁকার মাধ্যমেই ফুটে ওঠে তাদের জীবনে এবং এক একটি মানুষ এই আঁকার মাধ্যমে তাদের তার জীবনের সাংগঠনিক দক্ষতাকে আরও বেশি বৃদ্ধি করতে পারে এবং অনেক শৃঙ্খলাপূর্ণ হয়ে উঠতে সাহায্য করে এই আঁকা মানুষকে সৃজনশীলতা মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে গুরুত্বপূর্ণ সৃজনশীলতা আঁকা সেই দিকে তাকে সাহায্য করে এবং শিল্পী হয়ে বলতে পারি যে আঁকা মানুষকে একটি থেরাপিউটিক থেরাপিউটিক একটি উপকারী একটা বার্তা দেয় যার মাধ্যমে মানুষ নিজের মনের ভাবটাকে ওই আঁকার মাধ্যমে ফুটিয়ে ফুটিয়ে তোলে